আমার সঙ্গীর সাথে সবচেয়ে রোমান্টিক ট্রিপ এটি আমার কাছে একটু অন্যরকম প্রশ্ন কারণ এরকম সুযোগ বা সময় কোনোটাই আমার ছিল না এবং তাই এ নিয়ে বিশেষ কী কারণ তাই নিয়েও বলতে পারব না তবে হ্যাঁ আমি আমার ফ্যামিলির সাথে ঘুরেছি বাবা মা আমার পরিবারের সাথে তো ভালো ছিল কিন্তু এর সাথে রোমান্টিক ট্রিপটা ঠিক মানায় না তাই রোমান্টিক ভাবে তো আমি এটা বলতে পারব না আমি ক্ষমাপ্রার্থী কারণ আমার সে সুযোগ এখনও পর্যন্ত হয়নি যে আমি রোমান্টিক একটি ট্রিপ আমার সঙ্গিনীর সাথে কাটাব